আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আর ছোটবেলা থেকে বইয়ের পাঠ্যবই থেকে পড়ে আসছি যে কৃষি নির্ভর আমাদের এই পশ্চিমবঙ্গ তাই আমারও ইচ্ছে করে যে এই কৃষিকাজে যদি নিজেকে একটুখানি নিয়োজিত করতে পারি আমার জীবনের একটা অধ্যায়ের আরেকদিক আমার সূচিত হবে তাই আমার ইচ্ছে যে আমি ধান রোপণ করবো এবং এই ধান রোপণ করে যদি আমার ধানের চারা বেরোয় তারপরে সেটি যথাযথভাবে বেড়ে ওঠে তার থেকে যদি ফল সেই যে ফলন হ্যাঁ ধানের যে ফলন সেটি যদি পাই তাহলে আমার একটা খুব ভালো লাগার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে তাই জন্য আমার ইচ্ছা যে আমি এই বর্ষা যে আগামী দিনে আসছে এটা জ্যৈষ্ঠ মাস আর আমরা জানি সিক্স জুন থেকে বর্ষা চলে আসে পশ্চিমবঙ্গে তার কয়েকদিন পর থেকেই আমাদের এই যে ধানের বীজ ছড়ানো বা রুপিত করার যে প্রক্রিয়া যে সমস্ত জায়গায় কৃষিকাজ থাকে যেমন তার মধ্যে পূর্ব বর্ধমান খুব বিখ্যাত তো আমাদের দেশের বাড়ি পূর্ব বর্ধমান তো সেখানে আমি দেখেছি এবং মাঝে মাঝে ছোটবেলায় দাদুর হাত ধরে বাবার হাত ধরে আমরা যেতাম দেখতে তো সেটা একটা আমার মনকে আকৃষ্ট তো অবশ্যই করেছে এবং একটা ভালো লাগারও জন্ম দিয়েছে আর এইভাবে ভালো লাগাতে আমার এই প্রক্রিয়াটি যদি আমি করি তাই আমার ভীষণ ভীষণ ভালো লাগবে এইটুকুই আমার বলার